আমাদের এখানে অনেক উৎসব রয়েছে বা অনুষ্ঠান রয়েছে যে ক্ষেত্রে নাচ কিন্তু আমাদের সম্প্রদায়ের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেমন আমরা জানি যে গ্রামগঞ্জের একটি খুবই গুরুত্বপূর্ণ উৎসব হলো টুসু পূজা তো এই টুসু পূজার সময় কিন্তু আমরা প্রত্যেকেই টুসু গান গেয়ে থাকি এবং এর সাথে সাথে কিন্তু আমরা নাচও করে থাকি এছাড়া আমরা জানি যে আমাদের গ্রামেতে প্রত্যেক বছরই একবার করে হরিনাম সংকীর্তন হয়ে থাকে এই হরিনাম সংকীর্তনের সময়ও কিন্তু আমরা হরিনামের সাথে কোমর দুলাই বা দু হাত তুলে আমরা নাচ করি যেই নাচটা ছাড়া কিন্তু এই হরিনাম কখনো সম্পন্ন কখনোই সম্পন্ন হতে পারে না তাছাড়াও প্র আমাদের এখানে এত যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেই অনুষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু নাচ একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ সে শিশুদের নাচ হোক বা প্রাপ্তবয়স্কদের অনুষ্ঠান মানে কিন্তু নাচ খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস তো আমাদের যে অনুষ্ঠান বা আমাদের যে সম্প্রদায় এ সম্প্রদায়ের অনুষ্ঠানে কিন্তু নাচের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ